সাধারণত পোলট্রি ফিড বলতে বোঝায় আপনি পোলট্রি কীভাবে মানুষ করবেন বা তাদেরকে বড় করবেন সেটা আপনার পুরো দায়িত্ব থাকে পোলট্রিকে ঠিকঠাকভাবে গুণমানের খাবার দিতে হবে যেমন ভুট্টা সোয়াবিন খাবার গম এসবই আর কি পোলট্রিরা খায় তো আপনি তাদের বেশি গুণগত পণ্য খাওয়াতেই হবে আর আপনি আপনাকে সবসময় তাদেরকে দেখাশোনা করতে হবে যে খাবার আছে কি নেই জল আছে কি নেই তো এই সমস্ত বেশিরভাগই মুরগি প্রথমত আপনি ছোট থেকে বড় করতে গেলে পুষ্টিকর খাবার বা গুণগত খাবার দেওয়া অবশ্যই দরকার তো এবার এসব পুষ্টিকর আর কি খাবার যদি না পায় গুণগত খাবার যদি না পায় তো মারা যাবে তো একে ভালো করে ছোটর থেকে বেশি ভালো করে লালন পালন করতে হয় কারণ কখন কী খাবার দেওয়া উচিত কীরকম কী পরিস্থিতি আছে এসব আর কি দেখা বা খাওয়ানো অবশ্যই দরকার তো ভুট্টা সোয়াবিন গম এই তিনটে একসাথে খাওয়ানো যায় না কারণ আপনাকে একটা রুটিন তৈরি করে নিতে হবে যে কোনটা কোন দিনে কী খাওয়াবেন তো মনে করুন কোনো দিন একদিন ভুট্টা খাওয়ালেন বা কোনো দিন সোয়াবিন খাওয়ালেন বা কোনো দিন গম খাওয়ালেন এইগুলো আর কি গুণমতিপূর্ণগুলি খাওয়ানো যাবে তো মুরগি পালন করার এটা আপনার সবথেকে গুণগত খাবার তো এগুলো আপনি অবশ্যই খাওয়াতে পারেন তো এই আর কি গুণগত খাওয়া যেতে পারে